আমি সামাজিক কাজ করতে ভালোবাসি এবং আমি সামাজিক কার করতে করতে যখন আমি গোষ্ঠীতে ইনভলভ হলাম তখন হচ্ছে মেন পদে ছিলাম মেন পদ থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো কতগুলো মহিলার প্ররোচনায় তারপর আমি এটা শুনে খুব ক্ষুব্ধ হলাম এবং প্রতিবাদ করার জন্য উঠে পড়ে লাগলাম প্রতিবাদ করতে গিয়ে ম্যাডামকে ফোন করলাম ম্যাডাম বলল যে আপনি এই কাজটা করতে পারবেন না তাই আপনাকে বাদ দেওয়া হয়েছে আমি বললাম না ম্যাডাম আমি গত পাঁচ বছর ধরে এই কাজ করে এসেছি আমাকে এই পদে রাখতে হবে তখন ম্যাডাম আবার মিটিং করলেন তাদের উপর মহলের সবাইকে নিয়ে তারা মিটিং করার পর বললেন যে ঠিক আছে উনি যখন করতে ইচ্ছুক তখন ওকে রাখা হোক রাখা হোক শুনে আমি ম্যাডামকে আবার ফোন করলাম ম্যাডাম তখন বললেন যে ঠিক আছে তোমাকে এই পদে দেওয়া হচ্ছে এবং এটা শুনে আমি খুবই খুশি হলাম এবং যারা আমার প্ররোচনা করেছিল তাদেরকেও আমি বললাম তোমরা এটা করে খুব ভালো করোনি তারাও তখন আমার কাছে সরি বলল এবং বলল হ্যাঁ আমরা আম খুবই ভুল করেছি এতে আমার খুব ভালো লেগেছে